আমি ছোটোবেলায় কীভাবে মাছ ধরা শিখলাম সেই বিষয়ে দু চার কথা অভিজ্ঞতা আমি বলছি আপনাদের আমি ছোটোবেলায় বা আমাদের কাছে মাছ ধরতে যেতাম খালে বিলে পুকুরে ছোটো ছোটো মাছ বড় মাছ ধরতে যেতাম জাল দিয়ে প্রথমে মাছ জাল দিয়ে মারি আরও বিভিন্ন দিক দিয়ে মাছ মারা যায় তার মধ্যে জালটা বেশি ব্যবহার করা হয় যেহেতু খালে বিলের মাছ সেই কারণে মাছ ধরা যায় এবং বড়দের কাছ থেকে এই সমস্ত অভিজ্ঞতাগুলো আমি শিখেছি জাল দিয়ে মাছ ধরা এবং ভালোভাবে তাদের কাছ থেকে শিখেছি যে মাছ কীভাবে ধরতে হয় এবং এই এইভাবে মাছ ধরলে জাল দিয়ে মাছ ধরলে ভালো হয় বিভিন্ন রকম পদ্ধতি দিয়ে তার মধ্যে জালটা দিয়ে মাছ ধরলে সবচেয়ে ভালো ধরা যায় মাছ এবং আমাদের খালে বিলে নেমে হাত চাপা করেও মাছ ধরা যায় বিভিন্নভাবে মাছ ধরা যায় এবং তার মধ্যে ছোটোদের বড়দের কাছ থেকে আমরা যেভাবে মাছ ধরা শিখি তার খুবই অতুলনীয় তারা আমাদেরকে মাছ ধরা শেখায় সেই সেই কৌশলগুলো জাল দিয়ে হাত দিয়ে আমাদেরকে মাছ ধরা শেখায় ওনারা এবং আমরা তাদের কাছ থেকে নিষ্ঠার নিষ্ঠাবানভাবে আমরা সেই মাছ ধরা শিখি এবং তাদের অভিজ্ঞতাটা আমাদের অভিজ্ঞতার সঙ্গে কাজে লাগিয়ে আমরা মাছ ধরতে পারি বা সেইভাবে তারা আমাদেরকে সেইভাবেই সেই শিখিয়ে দেয় যে মাছ এইভাবে ধরতে হবে ওইভাবে ধরতে হবে এবং আমরা

সেই মতোভাবে সেই সমস্ত মাছ আমরা ধরি এবং সেগুলি বিভিন্ন রকমভাবে ধরি ধরে আমরা সেই মাছ পুকুরে খালে যে জলে যে মাছ ধরি তাই বিক্রীত করা হয় এবং বড়দের কাছ থেকে আরও বিভিন্ন কৌশল আছে শুধু একটি কৌশলেে মাছ ধরা যায় না বড়রা বিভিন্ন রকম কৌশল তারা ছিপ দিয়েও মাছ ধরে জাল দিয়েও মাছ ধরে হাত দিয়েও মাছ ধরে পুকুর নেমে সেই সমস্ত কৌশলগুলো সেসমস্ত কৌশল সেই সমস্ত কৌশলগুলো আমরা সেই সমস্ত কৌশলগুলো আমরা প্রয়োগ করি এবং সেইভাবে আমরা মাছ ধরি হ্যাঁ আমরা ধরি সেইভাবে সেই সেইগুলো অভিজ্ঞতা কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি আমরা ধরি বাট তাতে আমাদের অভিজ্ঞতাটাই বাড়ল বাট আই থিঙ্ক আমি মনে করি যে যে মাছ ধরাটা সম্পূর্ণ একটা নিজেদের বা বড়দের কাছ থেকে অভিজ্ঞতা বা বুদ্ধিমতো কৌশল যেটা আমি মনে করি এবং তাদের একটা অভিজ্ঞতা আমরা শিখি শিখেছি সেই সমস্ত অভিজ্ঞতাগুলো কাজে লাগাই লাগিয়ে শিখলাম তাদের বিভিন্ন কৌশল আছে জালের মাধ্যমেও যেমন ধরি ছিপের মাধ্যমেও তেমনি আমরা ধরতে পারি মাছ তারা যেভাবে আমাদেরকে প্রশিক্ষণ দেয় বড়রা তাদের কাছ থেকে আমরা ঠিক সেইভাবেই মাছের ধরা প্রশিক্ষণও আমরা নিই বাট আদারস বড়রা যেভাবেই শেখায় আমরা বাট সেইভাবেই আমরা শিখি এইভাবে আমার অভিজ্ঞতা হয়েছিল মাছ ধরা সম্পর্কে এবং সেটুকুই আমি যে যে কৌশলে বড়দের কাছ থেকে আমি মাছ ধরা শিখেছি আমার সেই কৌশল আমি আপনাদেরকে আপনাদের আমি বললাম এই এই এই কৌশলগুলো দিয়ে করে মাছ ধরলে বড়দের কাছ থেকে সবচেয়ে ভালো হয় আর সেটাই খুব ভালো লাগে খুব ভালো লাগে এবং মাছ ধরা একটা মজা আলাদা এবং অন্যরকম যে মাছ ধরাটাই যে কত সুন্দর একটা আরামদায়ক যে কত ভালো লাগে মাছ ধরতে গেলে তার কোনো তুলনা নেই এবং খুবই আনন্দ লাগে আমরা বড়দের কাছ থেকে যখন মাছ ধরা শিখি বা তারা যখন আমাদের শেখায় খুব ভালো লাগে এবং মজা লাগে একের পর এক যখন আমরা মাছ ধরি তখনও আমার খুব মজা লাগে দেখতে এবং খুবই মজা লাগে এ মজার ব্যাপারে মাছ ধরা সম্পূর্ণ একটা কৌশলগত ব্যাপার